হ্যাঁ ভালো আছি বাবা কেমন আছো ও ও আচ্ছা আচ্ছা দিয়ে শরীর কেমন আছে তোমার আচ্ছা আমি তো মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেল এই তো এম টেকের জন্য ভাবছি হায়ার স্টাডির জন্য রেজাল্ট ভালো হয়েছে ফার্স্ট ক্লাস নাইন পয়েন্ট

সে তো আমি জানি তাই পরিশ্রম করার মাধম্যেই তোমার স্বপ্নগুলো একটু একটু করে আমি পূরণ করতে চাইছি হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এম টেক করে আমি পি এইচ ডির কথাটা ভাবছি এখন তো বুঝতেই পারছো টেকনিক্যাল জাভা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স পিওর ফিজিক্সটা ছেড়ে দিয়ে যতটা তুমি টেকনিক্যালে কাজ করতে পারবে তারপর হাইয়ার স্টাডি মানে আমাদের সময়টা সেখানেই দিতে হবে যেখান থেকে আমি ডাক পাবো বুঝতে পারছো না আমি কি বলতে বলতে চাইছি তারপর আমি পি এইচ ডিটার কথা ভাবছি

না অসুবিধা কিছুই নেই ওই মাঝেমাঝে একটু মাথাব্যথা হয় মাইগ্রেনের যেটা আমার অসুবিধা হচ্ছে হ্যাঁ কিছু পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই হ্যাঁ বলো বিয়ে যতদূর ভাবা যায় আমি নিজেই করতে চাই নিজের মতো করে কাউকে মানে তো যদি যদি তোমার কোনো আপত্তি না থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জীবনটা তো হ্যাঁ বাবা জীবনটা তো অনেক বড় সারা জীবন যখন কাটাবো তখন মানে একটা এমন মানুষ যাকে সত্যিকারের ভালো মানুষ হবে হ্যাঁ হ্যাঁ

তুমিও ভালো থাকবে শরীরের খেয়াল রাখবে বেশি বেশি রাত জেগোনা বেশি বাইরে রোদে ঘুরোনা আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হয় ঠিক আছে ঠিক আছে বাবা রাখছি